হ্যাঁ আমি আমার মোবাইল ফোনে অনলাইন মাধ্যমে মাঝেমাঝে সংবাদপত্র পড়ে থাকি যেদিন হয়তো আমি আমাদের বাড়ির নিউজ পেপার খোলার সময় পাই না সেদিন হয়তো অনলাইনে আমি মোবাইলের মাধ্যমে ওই চ্যানেলের বা ওই পত্রিকার অনলাইন পেজে গিয়ে আমি পড়ি এবং আমার টিভিতে আমি যে চ্যানেল দেখি তার মধ্যে রয়েছে জি চব্বিশ ঘণ্টা নিউজ এইট্টিন বাংলা এই সব চ্যানেলে আমার সাবস্ক্রিপশন আছে আমি এই সব চ্যানেলে মোবাইলে মাঝে মাঝে সংবাদ দেখি